হ্যালো স্যার গ্যাস আছে আপনার এখানে আচ্ছা কীরকম দাম আছে আচ্ছা অ্যাভেলেবেল আছে তো অ্যাভেলেবেল আছে ভর্তুকি ঢোকে ওই দুশো পঞ্চাশ

আমার অনুষ্ঠান আমার দু দরকার ঠিক আছে একটু চার্জটা কমাবেন আমি যাচ্ছি আজকে